পশ্চিমবঙ্গের পধান সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্যগুলি হল সায়িত্য সঙ্গীত নিত্য চিত্রকলা ভাস্কর্য ইত্যাদি তারা রাজ্যের বৈচিত্র্যময় ইতিহাস এবং সম্প্রদায়গুলিকে খুব সুন্দরভাবে প্রতিফলিত করে